হ্যালো হ্যাঁ দিদি বলুন হ্যাঁ আমি তো গানের দিকটা দেখছি আপনি একটু বাকি দিকগুলো দেখলে খুব ভালোই হয় হ্যাঁ আমি ওই স্টুডেন্টদের গান শেখানোর এই কাজগুলো করছি আপনি একটু বাকি দিকগুলো একটু দেখে নিন তবে তো ভালোই হয় ওই তো ধরুন মেরা মুলক মেরা দেশ মেরা বাতন আর দেশ রঙ্গিলা রঙ্গিলা দেশ রঙ্গিলা রঙ্গিলা মুক্তিরও মন্দিরও সোপান তলে উঠো গো ভারত লক্ষ্মী জন গণ মন অধিনায়কও তো এটা প্রার্থনা সঙ্গীত হবে হ্যাঁ আমি তো সজ্জনদাকে বলেছি যাদবপুর আসতে আপনি তাও একবার কথা বলে নেবেন ওনার সাথে হ্যাঁ ওটা আপনি একটু বলে দিলে ভালোই হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম ওনাকে একটু বলে দেবেন যে নিয়ে আসতে হ্যাঁ সে তো প হিসাব করে রেখেছি আপনি দেখবেন আপনার ডেস্কের ওখানে খাতা রাখা আছে আপনি ওখান থেকে একটু নিয়ে কথা বলে নেবেন তালে তো খুবই ভালো হয় না না লা না বিস্কুট আর চকলেট ঠিকই আছে আর কি আনবেন এটাই ঠিক আছে আর হ্যাঁ আর বলছি লাস্ট রিহারসাল যখন করাবো বাচ্চাদের আপনারা একটু সবাই থাকবেন থাকলি ভালো হয় আপানারাও শুনে নেবেন গানটা যে কেমন হচ্ছে হ্যাঁ হ্যাঁ তবলা আসছে লাস্ট দিন ডেকেছি তবলা আপনারা সবাই থাকবেন তখন তবলা সঙ্গ দিয়ে দিবো আপনারাও শুনে নিবেন গানটা কেমন হচ্ছে প্রোগ্রামে হ্যাঁ আর আপনি বিস্কুট চকলেট এই সবের ব্যবস্থা কিন্তু আপনিই করুন তাহলে একটু ভীষণ ভালো হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি এদিকটা দেখে দেবো আপনি একটু এদিকটা দেখে নেবেন তাহলেই হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিদি রাখছি হ্যাঁ